পশিমবঙ্গের পুরুলিয়া জেলার সবথেকে বিখ্যাত জায়গা হল অযোধ্যা পাহাড় এখানে ঘোরার জন্য জায়গা আছে বামনি ফলস ময়ূর পাহাড় মুরগুমা ড্যাম মার্বেল লেক আপার ড্যাম লোয়ার ড্যাম মানে এরকম করে অনেক জায়গা আছে যেখানে আমরা ঘুরতে পারি এইখানে বাইরের থেকে অনেক লোক অনেক সময়ে অনেক লোক আসে এইখানে ঘোরা ঘোরার জন্যে এখানে জায়গাটা দেখার জন্য এই জায়গাটা হল প্রকৃতির খুব সুন্দর যেন স্বর্গের মতো আবহাওয়া এখানে খুব সুন্দর যেন ওইখানের আবহাওয়া এত সুন্দর স্বর্গের মতো ওইখানে ঝর্নার জলের দৃশ্য পাহাড়ের নিচের দৃশ্য সুন্দর সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য যেন এইগুলো দেখে নিয়েই মনে একটা প্রভাব পড়ে যায়